লোকেরা প্রথম আঁকা শুরু করার সময় যে সাধারণ ভুলগুলো করে তারমধ্যে প্রথম হচ্ছে পেন্সিল চেপে ধরা যার ফলে খাতার উল্টো দিকে দাগ পড়ে যায় এছাড়া মানুষের শরীরের বিভিন্ন অংশ আঁকতে গিয়ে আমাদের অনেক ভুল হয় তাছাড়া খাতা পেন পেন্সিল ঠিকভাবে বেছে নেওয়ার ক্ষেত্রেও আমাদের কিছু ত্রুটি দেখতে পাওয়া যায় তবে এই ভুলগুলো খুবই সামান্য এবং মারাত্মক আর এই ভুলগুলো এড়াতে কিছুই না শুধু চর্চার প্রয়োজন এবং একজন ভালো শিল্পী হতে গেলে সেই শিল্পীর জীব প্রত্যেক দিনের রুটিনে সেই শিল্প থাকা দরকার এবং তাকে অন্তত দিনে একবার করে সেই শিল্পর চর্চা করা উচিত কারণ কোনোকিছুই ভালো করতে গেলে চর্চা ছাড়া সেটা সম্ভব নয়